পশ্চিমবঙ্গে জনপ্রিয় সৈকতের মধ্যে আমার স্মরনীয় হলো দীঘা মন্দারমণি গঙ্গাসাগর এগুলোতে আমি প্রতি বছরই একবার করে যাই দীঘার সমুদ্রে স্নান করতে আমি খুবই ভালোবাসি সাঁতার কাটি সূর্য স্নান করি খুবই আনন্দের জায়গা বছরে একবার না গেলে আমার মন ভালো লাগে না আমি আমার পরিবারকে নিয়ে বছরে একবার করে ভ্রমণে যাই গঙ্গাসাগর তো তীর্থ স্নান ওখানে সূর্য স্নান করে পূজা দেই ঠাকুরকে পূজা দেই গঙ্গা জল বাড়িতে নিয়ে আসি বাসে করে যাই বাসে যেতে এখন আর ততটা কষ্ট হয় না এখন এসি বাস আছে আগের মতো আর নেই এসি বাসে করে যাওয়া আসা করি অতোটা কষ্ট অনুভব করতে পারি না ওই জন্যে প্রতি বছরই আমি একবার করে ভ্রমণে বেরিয়ে যাই আমার জীবনে যতো দিন মনের ইচ্ছা থাকবে তত দিনই আমি এই ভ্রমণগুলো করবো এগুলো আমার খুব শখের জায়গা খুব প্রিয় জায়গা